পশ্চিম বর্ধমানের মূল শহর হল আসানসোল আসানসোল প্রধানত খনিজ এলাকা এবং এই শহরকে কেন্দ্র করে নানান ছোটো মফস্বল গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সামসেল অ্যান্ড পাওয়ার জামুরিয়া অঞ্চলে ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের মতো বিভিন্ন শিল্প সংস্থানের খুব বড়ো অবদান রয়েছে এই শিল্পায়ন অঞ্চলকে ঘিরে কারখানার শ্রমিকদের জীবনযাপন করার জন্য এই কয়লাখনির অঞ্চল ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে মানা হয় আর্থিক পরিস্থিতি পাল্টানোর সাথে সাথে শিল্পাঞ্চলের শিল্প সংস্কৃতির অর্থনৈতিক পরিবর্তনও এসেছে লৌহ ও খনিজ উৎপাদন সকল বাসিন্দাদের ওপর বিপুল পরিমাণে ব্যবসায়ীদের ওপর সুপ্রভাব বিস্তার করে আসছে বহু সময় ধরেই